হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ বলছি আমনি কি একজন সোশ্যাল ওয়ার্কার হ্যাঁ তা আপনি কী কী সমাজের জন্য কী কী কাজ করেছেন আজ পর্যন্ত

আচ্ছা

আর আপনা আপনার ওখানে নদী আছে তো নদী বাঁধ আর এ হ্যাঁ তা নদী বাঁধ ভেঙে গেলে আপনি কী করেন

আচ্ছা ঠিক আছে